বিভিন্ন উদ্ভিদদেরকে বাঁচানোর জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে যেমন বর্ষাকালে যেসমস্ত উদ্ভিদগুলো হয় সেই সমস্ত উদ্ভিদগুলোর যাতে বর্ষার হাত থেকে রক্ষা পায় যাতে বর্ষা তাদেরকে কোনো ক্ষতি করতে না পারে সেই জন্য তাদের তাদের তা বর্ষার জল ভারী বৃষ্টি যাতে ওদের মাথায় না পড়ে সেই জন্য তাদেরকে ছাতা ছাতার মতো বা কোনো মাচা তৈরি করতে হবে তাছাড়াও অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে উদ্ভিদের রুট জন্যে অনেক সময় জল জমে গিয়ে তাদের অক্সিজেন সার্কুলেশন বন্ধ হয়ে যায় যাতে এর ফলে উদ্ভিদের মৃত্যু হয় যাতে এই মূলের কাছে যাতে বৃষ্টির জল বেশি জমে না থাকে সেই জন্য তাদেরকে জল নিকাশির মাধ্যমে সেই সমস্ত জলকে বের দিতে বেরিয়ে দিতে হবে তাছাড়াও রবি সিজনে যেসমস্ত উদ্ভিদগুলো হয় সেসমস্ত উদ্ভিদগুলিতে অনেক সময় জলের প্রয়োজন হয় সেই জন্য সেই সমস্ত উদ্ভিদগুলি যাতে জলের অভাবে অভাবের জন্য না মরে যায় সেই জন্য নিয়মিতভাবে তাদেরকে জল বা কৃত্রিমভাবে জল সরবরাহ করতে হবে এছাড়াও যে যে সমস্ত উদ্ভিদগুলি প্রকৃতি প্রাক খারিফ সিজনে হয় অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে সমস্ত উদ্ভিদগুলি হয়ে থাকে সেই সময়ে সূর্যের প্রখর তাপের ফলে সেই সমস্ত উদ্ভিদগুলিও নষ্ট হয়ে যায় সেই জন্য সে উদ্ভিদগুলিকে যাতে বাঁচিয়ে রাখা হয় সেই জন্য নিয়মমাফিক প্রত্যেক দিন দুবেলা দুবেলা না হলেও ও অন্ততপক্ষে একবেলা করে আমাদেরকে কৃত্রিমভাবে জল সরবরাহ করতে হবে